আমি মালদার চিত্তরঞ্জন মার্কেট থেকে একটা পর্দা কিনেছিলাম মোটামুটি এই দু সপ্তাহ আগে তো পর্দাটা যখন টাঙালাম খুব সুন্দর ভালো এবার তারপরে যখন একটু নোংরা হল আমি ওটাকে ধুলাম ধোয়ার পর দেখছি এতটা রং উঠেছে কালারটা ভায়োলেট কালার বেগুনী কালার ছিল এবার এতটা রং উঠেছে মানে তার সাথে আমি যে জামা কাপড়গুলো ডুবিয়েছি সেটাও কালার হয়ে গিয়েছে মানে এতটা ঠকেছি আমি এবার সত্যিই জিনিস নেওয়ার সময়ে একটু ভেবেচিন্তে নেওয়া উচিত আর এতটা রং উঠছিল যে কী বলব মানে তারপরে দুবার ধুয়েছি দুবারও সেম একই রকম আমি সেদিন রং উঠল বলে আবার না দু দিনের মধ্যে আবার ধুয়েছি দু দিনের মধ্যে ওটাকে আবার ধুয়েছি তো মানে একটু নোংরা হওয়ার বাড়িটা একটু রাস্তার ধারে সেই জন্য একটু নোংরা হয় বেশি সেই জন্যই আমাকে ধুতে হয় তো এতটা নোংরা হয়েছিল যে আমি ধুয়েছিলাম দেখি আবার রং উঠছে মানে আমি এতটা কালারটা আমার এত ভালো লেগেছে আর জিনিসটাও এত ভালো লেগেছিল নিয়েছিলাম আমি কিন্তু লাস্ট অবধি আমি ওটা পারলাম না ইউজ করতে কারণ হচ্ছে এত রং উঠছিল মানে ওটাকে এখন ওই যেমন ব্যবহার করতে হয় সে রকম করছি ব্যবহার কিন্তু আলটিমেটলি আমার পুরো টাকাটাই নষ্ট টাকাটাই জলে গেল মানে আমার পছন্দসই হলও না ভেবেছিলাম খুব পছন্দ করে নিলাম ভাবলাম যে যাবে অনেক দিন টিকবে কিন্তু পুরো টাকাটাই আমার জলে গেল কী আর করা যাবে কিছু করার নেই টাকাটা মনে হল যে আমাকে জলেই দিতে হল হ্যাঁ একদম জিনিসটা একেবারেই ভালো নয় এরকম বাজারে অনেক রকম জিনিসই আছে অনেক প্রোডাক্টও আছে যে আমরা নিয়ে আসি বাড়ি কিন্তু তারপরে জিনিসটা আর মানে ঠিক মানে মনের মতন আর হয় না যখন কালারটা উঠে যায় ঠিক আছে